ভারতীয় শিল্প ও শিল্পীর প্রতিনিধিত্ব বাড়াতে আমাদের সরকারের কাছে আবেদন করা খুবই দরকার যাতে এটা একটু সবার কাছে পৌঁছে যায় তো তার জন্য বিজ্ঞাপনও করা উচিত আর ডিজিটাল শিল্প ও শিল্পীকে অনেক সাহায্য করে যেমন কি ইন্টারনেটে আমরা বিভিন্ন ধরনের ছবি বা বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখে আমরা অনেক কিছু করতে পারি যেমন একটা কিছু মনে হচ্ছে আঁকব তো ওখান থেকে একটা ছবি বের করে দেখে দেখে দেখে দেখে আঁকা হয়ে যাবে যেমন রংগুলো ঠিকঠাক করার জন্যে রং মিক্স করার জন্য অনেক কাজে লাগে